আমার বন্ধু অথবা পরিবারের কেউ যদি খেলার প্রশিক্ষণ নিতে চায় তবে সর্বপ্রথম তাকে তার বাবা এবং মায়ের সাথে আলোচনা করা দরকার তারপরে বড়দের পরামর্শ নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ফ্যাসিলিটি ক্লাব সেক্রেটারির সাথে কথা বলতে হবে ক্লাব সেক্রেটারি কোচ এবং প্রশিক্ষণের জন্য যারা ফ্যাসিলিটিতে আছেন তাদের সাথে কথা বলে তার জয়েন করার ব্যবস্থা করবেন ফ্যাসিলিটিতে সবরকম সুযোগ সুবিধা পাবে কারণ খেলার জন্য যেরকম যা যা জিনিস দরকার তা ক্লাবের মধ্যে আগে থেকেই রয়েছে যার জন্য জয়েন করার পরেই প্রশিক্ষণ নিলে তার ভালো তো হবেই এবং উপরি কোনোরকম খরচাও তার হবে না